হ্যাঁ আমার সবচেয়ে মনোরম হল যেমন সূর্যাস্ত দেখা দিঘাতে গিয়ে সূর্যাস্ত দেখা আমার একটি বিশেষ অভিজ্ঞতা রয়েছে দিঘাতে গিয়ে সূর্যাস্ত দেখার সময় আমি খুব খুব ছোটবেলায় নয় প্রায় একটু বড় সময় ছোটর থেকে যেমন মনে রাখার মতো বয়সে যেমন তখন আমার বয়স ছিল বারো বছর বয়স তখন আমি আমার পুরো ফ্যামিলির সঙ্গে আমি দিঘাতে বেড়াতে গিয়েছিলাম সমুদ্র সৈকত দেখবার জন্য তো সেখানে গিয়ে আমরা বেরিয়ে যাই একদিন রাত্রেবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই এবং তার পরের দিন ভোরবেলায় সেখানে গিয়ে পৌঁছাই এবং তারপর তারপর যে এই সূর্যাস্তটি আমি সূর্য গ্রহণটি আমি দেখতে পাই সেটি হল সূর্যাস্ত বা সূর্যোদয় যেটা আমি দুটোই দেখেছিলাম একসঙ্গে মানে একই দিনে দুবার দেখেছিলাম একবার সূর্যোদয় যখন আমি ভোরবেলায় পৌঁছে গেছিলাম এবং ভোরবেলা ভোর কাটতেই সকাল ছটার সময় আমি এই সমুদ্র সৈকতে গিয়েছিলাম এবং সেখানে দেখতে পাই যে সূর্য উঠছে এবং সেই দৃশ্যটি সেখানে খুবই সুন্দর দৃশ্য এবং সূর্য অস্তর সময়েও ঠিক একই রকম দিঘাতে এইভাবে আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত অনুভব করেছিলাম বা খুবই ভালো অনুভব করেছিলাম